হ্যাঁ বলছি একদম পাওয়া যাবে আপনি গাউন এবং আরও যা যা আধুনিক যা যা আছে আর কি হ্যাঁ হ্যাঁ পুরুষ মহিলা বাচ্চা সবারই জন্য আমাদের কাছে আধুনিক যা যা দরকার সমস্ত আপনি পাবেন শাড়ি সব রকমেরই আছে আমার কাছে যেরকম যেরকম চাইবেন আপনি জর্জেট থেকে শুরু করে কাঞ্জিভরম সাউথ সিল্ক বেনারসী তো আছেই হুম আরও যা যা আছে সমস্ত পাবেন কাঁথা স্টিচ সব পাবেন আজ্ঞে হ্যাঁ হ্যাঁ সাদা আছে অফ হোয়াইট আছে একটু সাদা থেকে একটু ইয়ে আছে হুম মানে রঙের কোনও মানে রঙবাহারি যত রকমের আপনি রঙ চাইবেন আমাদের কাছে রঙয়ের কোনও মানে মানে প্রচুর আমরা ইয়ে রাখি আর কি দেখেই বুঝতে পারবেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসুন আপনি যেরকম যেরকম চাইবেন সব পাবেন আপনি না আসলে তো বুঝতে পারবেন না আপনি আসলে দেখলে তবেই বুঝতে পারবেন আমি আগে থেকে আপনাকে কিছু বলছি না কিন্তু আপনার যেরকম যেরকম আপনার কথা শুনে মনে হচ্ছে না উখড়া পুলে নয় এটা হচ্ছে উখড়ার আমাদের দোকানটা এখন খুব নাম করেছে এবং এখানকার উখড়া এবং আশেপাশের জায়গা থেকে সব জায়গা থেকে প্রায় নব্বই শতাংশ লোক আমার জাগায় আমার দোকান থেকেই নেয় এই জায়গা থেকেই কাজেই আপনার চিন্তার কোনও কারণ নেই আপনি আসুন নিশ্চয়ই আপনার আমি আশা করছি আপনার যেরকম যেরকম পছন্দ সেরকম আপনি জিনিস পাবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ